পাখি দেখার প্রিয় জায়গা হলো আমার বাড়ির ছাদ ও বাগান আমার ছাদে ছোটখাটো একটা বাগান তৈরি করা আছে সেখানে প্রচুর পাখি আসে সকালে ও বিকালে তার কারণ হল আমি পাখিদেরকে পাখিদেরকে সকালে খাবার ও জল দিই এটা আমার অনেক দিনেরই অভ্যাস প্রথম প্রথম পাখি আসতো না এখন প্রচুর পাখি আসে সে আমার পাখি দেখার প্রিয় জায়গা হচ্ছে সেটাই আমার বাড়ির ছাদ যদি আপনি বলেন অন্য কোনো জায়গা তাহলে আমি বলবো দুটো জায়গার কথা আমি বলবো এক হচ্ছে নর্থ বেঙ্গলের জলদাপাড়া আরেকটা আরেকটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনে একটা জায়গা আছে এই জায়গাটায় খুব নান নানা রকম পাখি দেখা যায় এই জন্য সেই জায়গাটা নামই হয়ে গেছে পাখিরালয় কিন্তু সেখানে কোনো চান এখানে দেখতে পাবেন কত রকমের পাখি বিকেল হলে আপনি পাশাপাশি থাকা দুটো মানুষ একে অপরের সাথে কথা বলতে গেলেও চিল্লিয়ে চিল্লিয়ে জোরে জোরে বলতে হবে কারণ কারণ পাখিদের এত ডাক সরগল যে আপনি কিছুই শুনতে পাবেন না যদি আপনাদের যদি আপনাদের কোনো দিন মনে হয় পাখিরালায় পাখি দেখতে যাব তাহলে একটু ঘুরে আসবেন সুন্দরবনে দিন যেরম আর সেভাবে যদি সম্ভব না হয় যাওয়ার তাহলে আমার মতনই করতে পারেন ছাদ গিয়ে বাকিদের খাওয়া জল এরও প্রতিদিন দিতে পারেন এবং একটা সময় প্রচুর প্রচুর পাখি আসবে যখন পাখিরা জানতে পারবে যে তাদের জন্য খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে পাখিরা আসবে এই পাখিদের দেখার জন্য বিশেষ করে শীতকালে বাড়ির লোক প্রায়ই রাগারাগি করে কারণ কারণ আমার কিছু বান্ধবী বন্ধুরা আছে তার পাখি দেখার লোভে আমার বাড়িতে রাত কাটিয়ে যায় সেই জন্য আমার বাড়িতে বাড়ির লোকের রাগ হয় হুম কিন্তু আমার খুব ভালো লাগে যারা পাখি প্রেমিক পাখিদের নিয়ে গল্প করে পাখিদের সব গল্প করে সব কিছু নিয়ে আমার খুব ভালো লাগে ত আপনারাও আমার মতন এই জিনিসগুলো করতে পারেন